হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা এই টাউনের দোকান থেকে আপনার দোকানের নাম্বারটা পেলাম মোবাইল দোকানের নাম্বারটা হ্যাঁ আমি একটা মোবাইল কিনতে চাই মানে খুব বেশি দামি না ওই কমের মধ্যে তাহলে কীরকম কী দাম আছে একটু বলুন হ্যাঁ মিনিমাম ধরেন দশ বা দশ হাজার বারো হাজার এরকমের মধ্যে হুম আচ্ছা হুম আমি পলাশ থেকে

আচ্ছা আচ্ছা হ্যাঁ দশ বারো এরকম মধ্যে বলুন না কোয়ালিটি যেন ভালো হয় ব্যাটারি সার্ভিস বা ক্যামেরা এসব যেন ভালো থাকে

আচ্ছা

হুম হুম হুম

আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা কম কম মানে বিকেলে কোন টাইমে দোকান খোলা আপনার কত টাইমমতো বলুন

আচ্ছা আপনার দোকানে কি ইনস্টলমেন্টে দেন ইনস্টলমেন্টে ফোন দেন

আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে কল করে আসবো

ঠিক আছে ঠিক আছে সকালে সকাল টাইমেই আসবো